হ্যাঁ বল কবে পড়েছে ও ওটা কবে পড়েছে ও হ্যাঁ যাওয়া হবে আর ও এ বারে এ বারে কি পোগ্রাম কী হচ্ছে না না আমার কাছে অতোটা ইনফর্মেশান নেই দিল্লি যা হ্যাঁ একদিন গিয়ে ঘুরে আসতে হবে এই আর কি কেউ যাবে তোর সাথে না কি শুধু দুজনেই যাওয়া হবে বলছিল যাওয়ার জন্য আমাকে আমার একটা বন্ধু বলছিল যাওয়ার জন্য তাহলে আমাদের সঙ্গে কি নিয়ে যা হবে এ সবাই একসঙ্গ গেলে কি হবে তাহলে আনন্দ ভালো আনন্দটা ভালো হয় নাহলে দুজন আমি কি সিওর বলতে পারছি না একটা অ্যারেঞজমেন্ট করে শুনছিলাম তো কিন্তু এখন বলতে পারছি না শিওর আর কি করবে হ্যাঁ হ্যাঁ ওখানে ওটাই তো মেন আরতিটাই ভালো লাগে দেখতে সবাই আসে আরও অনেক ভিড় ফিড় হয় হ্যাঁ যাওয়া তো হবে আর শোন না কটার দিকে বেরোবি তাহলে ওতো তাহলে কখন ফেরো ফেরার ফেরার সময় তাহলে বলতে পারব হয়তো যাওয়াতে একটু লেটও হতে পারে যাওয়ার সময় ও তা একবার কি ঘুরে এসছিস না কি আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ আমি পরে বলবো হ্যাঁ